হ্যাঁ বলছি

হ্যাঁ পাইপ আছে তা আপনার উপরে লাগাবেন না নিচে লাগাতে চাইছেন বলুন বলছি নিচে আচ্ছা আপনার কি জলের ট্যাংক আছে আচ্ছা আচ্ছা জলের ট্যাংক আছে বলছি আপনাদের ওখানে এমনি ব পাইপের জল দেয় তো আচ্ছা বলছি আপনি আপনার ওখানে এমনি এমনি তার আগে কাজ করা আছে না প্রথম কাজ করবেন প্রথম কাজ করবেন আচ্ছা ঠিক আছে বাথরুমের আচ্ছা বলছি বাথরুমের যে যেগুলো লাগে প্যান ট্যান হ্যাঁ এগুলো কি আছে না এগুলোও দিতে হবে আচ্ছা আচ্ছা আপনি তাহলে এক কাজ করুন একদিন তাহলে আমার সঙ্গে দেখা করতে হ্যাঁ দেখা করলে আমি তাহলে আপনাকে বলে দেবো কী কী লাগবে আর কতটা পাইপ লাগবে সেটা আমি আপনাকে নোটস দিয়ে দেবো একদিন ঠিক আছে আর বলছি আপনি মোটা পাইপ লাগাবেন না সরু পাইপ লাগাবেন মোটা পাইপ দেবেন না সরু পাইপ মোটা পাইপ দেবেন আচ্ছা বলছি কটা কল কটা লাগবে হ্যাঁ হ্যাঁ ওই যে ট্যাপ ট্যাপ কল কটা লাগবে তিনটে হলে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমার সঙ্গে সোমবার দিন দেখা করুন আমি বলে দেবো আপনাকে কী কী লাগবে হ্যাঁ ঠিক আছে আ